আমার শখ অনুসরণ কোত্তে আমার পরিবার আমাকে যথেষ্ট সাহায্য করেছে সে টাকা পয়সা থেকে শুরু করে অনেক কিছু দিয়ে সাহায্য করেছে সময় থেকে শুরু করে আমার বাবা মা পড়াশোনার ক্ষেত্রে বলুন আমার খেলার ক্ষেত্রে বলুন এবং সমস্ত যাবতীয় যে আমার শখ রয়েছে বাইক থেকে শুরু করে সমস্ত কিছু আমি নিয়েছি এবং তারাও আমাকে অনেকটাই সাহায্য করেছে তারা না থাকলে আমি হয়তো সেই শগগুলো পূরণ করতে পারতাম না